এখনকার মনে রাখার মতো ঘটনা বলতে আমি গত ফেব্রুয়ারী মাসে আমি একটা কাজের জন্য আসামে গিয়েছিলাম এবং আমার ফিরে আসার কথা ছিলো তার ঠিক দু দিন পরে কিন্তু যাই হোক কোনো একটা কারণে আমি ওখান থেকে ফিরে আসতে পারিনি আমার একটা ব্যক্তিগত কারণে ফিরে আসতে পারিনি এবং আমি যে ফিরে আসিনি তার জন্য আমার অনেক ভালো হয়েছে কেননা আমি সেখানে খুব ভালোভাবে ঘুরতে পেরেছি আসামের কামাক্ষ্যা মন্দির বা ব্রহ্মপুত্র নদী এবং আসামের অন্যান্য যে সমস্ত ঘোরার জায়গা আছে সেগুলো আমি খুব ভালোভাবে ঘুরেছি এবং ওখানে গিয়ে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয় তার সঙ্গে আমার ফোনেই আলাপ ছিলো কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করে তার সামনা সামনি আমার দেখা হয় এবং সে আমাকে অনেক সাহায্য করেছে ঘুরতে যাওয়া থেকে নিয়ে শুরু করে এবং আমাকে কাজের ব্যাপারে অনেক সাহায্যও করেছে তো আমার কাছে এটা একটা অনেক বড়ো ঘটনা মনে রাখার মতো কেননা আমি সেখানে গিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম প্রথমে কী করবো কোথায় যাবো কীভাবে থাকবো সেগুলো আমি বুঝতে পাচ্ছিলাম না কিন্তু ওর দেখা পাওয়াতে আমার যতো সমস্যা ছিলো সেগুলো সব সমাধান হয়ে গেলো এবং আমি ওই যে জায়গাটা সেখানে সুন্দরভাবে ঘুরতে পেরেছি এবং খুব আনন্দ পেয়েছি